আমি এক সপ্তাহ আগে ওই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে দু হাজার চব্বিশ সালে অনলাইনে ফ্লিপকার্ট থেকে এস বি নামক একটি কোম্পানির একটি হেডফোন কিনেছিলাম হেডফোনটি আমি এক সপ্তাহ ব্যবহার করছি হেডফোনটি এক সপ্তাহের মধ্যেই এক দিকের স্পিকারটা খারাপ হয়ে গিয়েছে এখন যখন আমি চালাছি তখন দশ থেকে পনেরো মিনিট চলার পরেই সেই হেডফোনটি ব্যাটারি একদম কমে যাচ্ছে হেডফোনটি চলছেই না আমার মনে হচ্ছে আমি ওই হেডফোনটি কিনে একদমই ঠকে গিয়েছি এবং হেডফোনটি আমি বলবো একদম আমার অভিজ্ঞতা খারাপ কেউ যাতে হেডফোনটি না কেনে